হ্যাঁ আমি খেলার ম্যাচ দেখতে খুব পছন্দ করি এবং ভালোবাসি আমার বাড়ির আশেপাশে কিছু কিছু বাচ্চারা আসে সেখানে তারা বাড়ির পাশে যে মাঠ আছে সেই মাঠে দু দল হয়ে খেলাধূলা করে সেটা আমি প্রায় দিন বিকেলবেলা দেখি এবং তাছাড়াও আমার বাড়ির টি ভিতে আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে খেলা দেখি আমার ছেলেও খুব খেলা দেখতে পছন্দ করে আর আমি ওকে ও আমার স্বামী ওরা যখন খেলা দেখে আমি ওদের সঙ্গেই বসে খেলা দেখি এবং সেটা খুব ভালোভাবে উপভোগ করি সবচেয়ে বেশি দেখি যখন কোনো খেলোয়াড় আউট হয়ে যায় সেটা খুব মনে দুঃখ জাগে এবং আবার যদি কোনো খেলোয়াড় ছয় মারে বা চার মারে খুব সেটা উপভোগ করি এবং আনন্দের সঙ্গে তা দেখি